পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য জেলাগুলির মধ্য উত্তর চব্বিশ পরগনা একটি এটি গঠিত হয় পয়লা মার্চ উনিশশো ছিয়াশি সালে এই জেলার মোট আয়তন চার হাজার চুরানব্বই বর্গ কিলোমিটার এবং উত্তর চব্বিশ পরগনায় পালিত প্রধান উৎসবগুলি হল কালী পূজা দূর্গা পূজা হোলি সরস্বতী পূজা লক্ষ্মী পূজা ইত্যাদি উত্তর চব্বিশ পরগনার দক্ষিণেশ্বর একটি উল্লেখযোগ্য তীর্থস্থান এখানে মা কালীর মূর্তি আছে মানুষ এখানে অনেক ভক্তি শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে মা কালীর কাছে পূজা দিতে যান তারা বিশ্বাস করেন এখানে ভগবান আছেন তাই তারা ভক্তি শ্রদ্ধা করে মায়ের পূজা করেন তাদের যত দুঃখ কষ্ট তারা মায়ের কাছে গিয়ে জানান তারা মনে করেন আমার যত দুঃখ কষ্ট যদি তারা মা কালীর কাছে গিয়ে বলতে পারেন তাদের সব দুঃখ কষ্ট নিমেষে দূর হয়ে যাবে পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য অনেক পূজা আছে দূর্গা পূজা সরস্বতী পূজা কালী পূজা এগুলো শুধু উত্তর চব্বিশ পরগনায় হয় না এগুলো পশ্চিমবঙ্গতেও হয় মানুষ তো বিশ্বাসই করেন ভগবান আছেন তাই হয়তো এত ভক্তি শ্রদ্ধা করে পূজা হয় মানুষ এই দিনগুলিতে খুবই আনন্দ করেন আত্মীয়স্বজন পরিবার বন্ধুবান্ধব সবাইকে নিয়ে একসাথে উৎসবে মেতে ওঠেন